আপনি কি এখনও চেষ্টা করেননি কিন্তু আপনি শিখতে চান এমন কিছু কঠিন রেসিপি কী আর কেন এই রেসিপি কঠিন হ্যাঁ মানুষের শিক্ষাই জীবন আমাদের মেয়েদের কাছে রান্না করাই মেন তাই আমি এখনও শিক্ষা কর চেষ্টা করি যে আপনি কিছু শিখতে চান এমন কিছু অনেক কিছু জিনিস আছে যা আমি শিখতে চাই বা এই রেসিপিটি ভালো করে জানতে চাই কারণ এই রেসিপি কঠিন নয় কারণ হচ্ছে রান্না মানুষ শিখতেই পারে এখন রান্না শেখার জন্য ফোন আছে ফোনে সর্বদা সব কিছু আমরা শিখতে পারি ফোন দেখে দেখে সমস্ত রান্না করতে পারি এর শিখতে চাই এমন কিছু কঠিন রেসিপি যা আমাদের রেসিপিটি কঠিন নয় এবং কারও ক্ষেত্রে কোনো কিছু চলেনি আমি এখনও চেষ্টা করিনি কিন্তু আপনি শিখতে চান এমন কিছু কঠিন রেসিপি হ্যাঁ আমি শিখতে চাই যেমন বিরিয়ানি বিরিয়ানি কঠিন রেসিপি কেন এই রেসিপিটি কঠিন কারণ বিরিয়ানিটি সচরাচর মানুষের খাওয়া হয় না এবং সে তাতে অনেক মশলা সব কিছু লাগে অনেক কিছু প্রয়োজনীয় জিনিস লাগে যেই জিনিসটা আমাদের প্রতিদিন জোগাড় করা আমাদের কাছে অসম্ভব ব্যাপার থাকে তাই এই জিনিসটা কঠিন হলেও আমার রান্না শেখার খুব ইচ্ছা থাকে ফোন বা ইউটিউব দেখে আমি এই সব রান্না শিখতে পারি কিন্তু সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে যেমন আমি তেমন চলতে পারি তেমনি নানারকম কথাও বলতে পারি এক্ষেত্রে ফোন বা রেসিপি দেখে আমি বিরিয়ানি রান্নার প্রসেসটা শিখতে চাই এবং এই রান্নাটি অবশ্যই কঠিন কেন এই রান্না করার জন্য আমাদেরকে চাল মশলা মাংস বা ডিম যে হোক নিতে হয় এবং তার মধ্যেই সব কিছুটি চলতে থাকে এমন কিছু ঘটনা কঠিন রেসিপি যা এই রেসিপিটি শেখার ক্ষেত্রে আপনার খুবই কষ্টের আপনি যখনই মানে শিখতে চাই তখনই কিছু না কিছু কঠিন রেসিপি এবং রেসিপিটি কঠিন আর কখনও তা ভাবিনি শিখতে চাই এমন কিছু কঠিন রেসিপি যা আমাদের সত্যিকারের কঠিন এবং জীবনে মানুষের শিক্ষার শেষ নেই তাই আমি এখনও চেষ্টা করিনি কিন্তু আপনি শিখতে চান এমন কিছু কঠিন রেসিপি সেটা হলো বিরিয়ানি আমি চেষ্টা করিনি কিন্তু শিখতে চাই কঠিন রেসিপি বলে আমি সেটা শিখতে পারছি না এরকম শিক্ষাগত চিক দিক থেকে আমি হচ্ছে সবসময় পিছিয়ে গিয়েছি তাই আমাকে এটা রান্নার এইটি রেসিপিটি শেখা অত্যন্ত জরুরি যাতে আমি রান্নার এই রেসিপিটি শিখতে পারি ফোন দেখে দেখে মনে তাই আমার মনের একটা উৎফুল্ল ভাব এসেছে